আমার পড়া শেষ বইটি জীবনবিজ্ঞান সেটা আমাকে প্রভাবিত করেছিল সত্যি কারণ মানুষের এখানে সম্পূর্ণ লাইফস্টাইল বলুন বা আমাদের মানুষের জীবনের শারীরিক গঠন বা জীবনবিজ্ঞানের আরও বিভিন্ন বিষয় আমরা জানতে পারি কীভাবে জীব সৃষ্টি হলো তার আদি অন্ত সমস্ত বুঝতে পারি এবং অভিযোজন অভিযোজন বুঝতে পারি একটা পরিবেশে মানুষ কীভাবে খাপ খাইয়ে বা একটা পরিবেশের জীব কীভাবে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছিল সেটা জানতে পারি আবার আমরা জানতে পারি যেন যেমন আমরা অভিযোজন সম্পর্কিত আমরা একটা বই চার্লস ডারউইনের একটা বই স্ট্রাগল ফর এক্সিস্ট্যান্স আমরা বুঝতে পারি পড়ে অস্তিত্বের জন্য সংগ্রাম যে মতবাদ এছাড়া বিভিন্ন বিজ্ঞানীই আমাদের কথা বুঝতে পারি ল্যামার্ক ল্যামার্কের কথাও আমরা অনেক রকম বুঝতে পারি হুগো দা ভ্রিস বিভিন্ন রকম লেখক ছিলেন তাদের কোথাও জানতে পারি তারা তাদের বিভিন্ন ব্যাখ্যা সম্পর্কিত তথ্য আমরা জানতে পারি এইভাবে আমরা মানুষের জীবনবিজ্ঞানের যে ব্যাখ্যা তা আমরা বুঝতে পারি এবং এইভাবে আমার জীবনকে প্রভাবিত করেছিল এই জীবনবিজ্ঞান বইটা